আমার জীবনে বিশেষ মনে রাখার ঘটনা হল আমি একবার সিমলা যাওয়ার জন্য কালকা মেলের টিকিট করেছিলাম এবং ঠিক সময়মতো যখন ঘর থেকে বের হওয়ার সময় হয়েছে তখন আমার যে বন্ধু কলকাতা থেকে ট্রেন ধরেছে এবং ট্রেনটি আসানসোলের ওপর যাবে বলে আমরা তৈরি হচ্ছিলাম সে তখন আমাকে জানায় যে সে ট্রেন মিস করেছে কলকাতার যানজটের জন্য সেটা আমার জীবনে এতো দুঃখজনক ব্যাপার যে এই মুহূর্তে আমার সমস্ত কিছু রেডি হয়ে আছে যেই মুহুর্তে আমি ঘর থেকে বেরবো যেই মুহুর্তে আমার আনন্দটাকে আমি এতো মনে প্রাণে উপভোগ করছি এবং ফ্যামিলির সবাই আমার সঙ্গে আছে এবং পরিবারের সবাইকে নিয়ে যাওয়ার যে আনন্দ সেটা সেই মুহুর্তে আমার কাছে একদম খুব খারাপ লাগতে শুরু করেছিল এবং সেই মুহুর্তে আমরা বুঝতে পারছিলাম না কি করব যেভাবেই হোক উনি তারপরে ওখান থেকেই একটি বাজে ট্রেন মানে একদমই খারাপ ট্রেনের বন্দোবস্ত করেন এবং ওখান থেকেই সেই ট্রেনটি ধরার পর আমরা অনেক রাত্রে আসানসোল স্টেশন থেকে সেই ট্রেনটিতে চাপি এবং আমরা যথাস্থানে গিয়ে পৌঁছাই